আমার জীবিকা হলো চাষবাস আমি চাষবাস ছাড়া আর কিছুই আমার জীবিকা নেই কারণ আমরা চাষ বাস ছাড়া আর কিছু ভাবতেই পারি না আমরা চাষি মানুষ মাঠে খাটতে হয় মাঠে কাজ করতে যেতে হয় হ্যাঁ আমরা তিনবার চাষাবাদ করি আমরা একবার বর্ষাকালে ধান লাগাই ধান তারপরে আবার সেই অঘ্রাণ মাসে ধান কাটা হয় অঘ্রাণ মাসে ধান কাটার পর আবার আলু চাষ হয় আলু হয় আবার সেই চৈত্র মাসে আলু তোলা হয় চৈত্র মাসে আলু তোলার পর আবার চৈত্র মাসে তিল বীজ বোনা হয় তিল বীজ বুনে আমরা আবার জ্যৈষ্ট মাসে তিল ঝাড়ার কাজ শেষ করি আমরা এই জীবিকাকে আমরা মেনে নিই এতে তো রোজগার নেই পেটের চাহিদা মেটে যা আমরা বাড়িতে বসে বসে গায়ে মাথার ঘাম পায়ে ফেলে কায়িক পরিশ্রম করে দু পয়সা তো অর্জন করি কিন্তু চাষিদের হাতে কোনো পয়সা থাকে না কারণ তারা যাব চাষাবাদ করে তা আবার তাদের দালালদের দিয়ে দিতে হয় কারণ তাদের সে দালালদের কাছ থেকে তারা সব কিছু নেয়